হ্যাঁ বলছি আমি আপনাদের দোকান থেকে না একটা ফোন কিনতে চাইছি স্মার্টফোন তো দশ হাজারের মধ্যে কেমন কী ফোন হবে একটু বলবেন ওই দশ হাজারের মধ্যেই ওই এবারে ওই হাজার দু হাজার এইটা আর কি এটা ম্যাটার করে নি

ফাইভ

আচ্ছা আমি বলছিলাম আমি বলছিলাম ধরুন আমি যেই সেটটা এখন ব্যবহার করছি সেটা আমার পাঁচ বছর চলছে কোনো রকম কোনো ইস্যু ছাড়া মানে কোনো রকম ল্যাগ নেই কোনো মানে আমাকে একবারও রিসেট পর্যন্ত করতে হয় নি বেশ ভালোভাবেই চলছে মাঝে মধ্যে একটু স্লো হচ্ছে বাট ও ঠিক আছে সেরকমই মানে এরকমই ধরুন আমি যে ফোনটা নোবো বলছি সেরকমই ওটা পাঁচ ছ বছর এবারে এরকমভাবে যদি চলে যায় থালে খুব ভালো হয় আর কি সেই রকম কোনো কিছু থাকলে বলুন হ্যাঁ সেটা বুঝতে পাচ্ছি এবার ধরুন হ্যাঁ আপনি র্যাম রমের কথাটা যে বললেন ওটাও আমার একটু বেশিই লাগবে আর কি যেহেতু ফটো টটো রাখতে হবে সেই জন্য আরো জিজ্ঞাসা করছি ও হয়ে যাবে হ্যাঁ মোটমাট দেখুন ভালোভাবে চললেই হচ্ছে ঠিক আছে মানে চালাতে হবে মানে এই সেটটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ওই জন্যই নতুন একটা নিতে চাইছি ফাইভ জিটাই ভালো হবে বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে দেখুন আমি তাহলে আপনার দোকান আপনার দোকান আমি কবে যাবো বলুন সেরকম গিয়ে তাহলে সেখানে কথাবার্তা দেখে নেব আর কি আচ্ছা ঠিক আছে আমি থালে কাল বা পরশুর মধ্যে আপনার দোকানে একবারটি যাবো ঠিক আছে আপনি দোকানে থাকবেন তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি গিয়ে আপনার সাথে কথা বলে নিচ্ছি হুম ঠিক আছে